সাঁতার কম্পিটিশানের নার্ভাসনেস বলতে জিত হয়তো আমি উইন হতে পারবো না এইটাই হয়তো নার্ভসনেস হিসেবে থেকে যাবে বা এরকম মনে হবে যে আমি লাস্ট হয়ে গেলাম কেন ফার্স্ট হতে পারলাম না নার্ভাসনেস বলতে এই এইসব এই এইটিগুলোই থাকবে আর এগুলো যারা প্রফেশনাল সুইমিং কম্পিটিশানে পার্টিসিপেট করছ মানে করে থাকে তারা এইসব নার্ভাসনেস কখনও ফিল করবে না যারা হয়তো একবার দুবার এরকম কম্পিটিশানে নাম দিলে তখন হয়তো এইসব নার্ভাস ফিল হয় আর যখন আমার কাছে কোয়ালিটি বলতে আমি আমি যেরকম আমাদের বাড়ির আশেপাশে যে পুকুর নদী সমুদ্র এইসব আছে আমরা ওইসবগুলো যেয়ে সাঁতার কেটে থাকি আমরা ওই জন্য কোনও সুইমিং কম্পিটিশানে নাম দিইনি বা একবার দুবার দিয়ে থাকি ওই জন্য আমাদের কোনও কোয়ালিটি আছে বলে আপাতত মনে হয় না কারণ আমরা যদি কম্পিটিশানে নাম দিয়েও থাকি হয়তো আমরা লাস্ট হবো ফার্স্ট হতে পারবো না